আমি কিছুদিন আগে ফ্লিপকার্ট থেকে একটা সাফারির ট্রলি ব্যাগ কিনেছিলাম তো এটার রংও যেমন সুন্দর ততটাই ভালো বেশ মজবুত বাইরের জায়গাগুলো খুব শক্ত এবং তার লকগুলোও খুব ভালো আছে রংটাও খুব আমার পছন্দ হয়েছে তার চেন টেনগুলো খুব সুন্দর আছে টাকাটাও ভালো কোনো সমস্যা নেই আমি খুব খুশি এটা নিয়ে